হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছো ঠিক আছে বাড়িতে যাই হুম বাড়িতে যাই ইয়ে বাড়িতে গিয়ে বাজারে যাবো ঠিক আছে ইয়ে ছেলেমেয়েরা ভালো আছে আচ্ছা ঠিক আছে

এই তো প্রায় পরশুদিন যাচ্ছি হুম বাড়ির সবার সাথে

কেমন আছে

পরশুদিন রাত্রে পরশু দিন আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে